পরিবারে মহিলারা আমাদের যেভাবে মাছ ধরতে সাহায্য করে সেগুলি হলো যেমন আমরা যদি বড়শি বা ছিপ দিয়ে মাছ ধরি তখন তাদেরকে বলা হবে যাতে তারা আটা বা ময়দা মেখে সেই দিয়ে ভালো করে বেশ মেখে সেইটিকে দলে বেশ মাছের উপযুক্ত চারা হিসেবে করে দেয়ার জন্য তারা সেইটিকে রেডি করে দেয় বা মাছের হয়তো কোনো মশলা বা আচা জাতীয় কোনো খাবার করলে তখন কোনো কিছু পচিয়ে সেইটিকে রেডি করার জন্য তাদেরকে বলা হয় বা তাছাড়া ধরুন হয়তো ম্যাগি মশালা বা ম্যাগির খাবার দিয়ে যে সমস্ত মাছের খাবার তৈরি করা হয় সেগুলি তাদেরকে আমাদের বাড়ির মহিলাদেরকে রেডি করার জন্য বলে দেওয়া হয় তাছাড়া ধরুন আমরা যদি কখনো জ্ঞাতি জাল বা কোনো বড়ো জাল নিয়ে মাছ ধরতে যাই তখন তাদেরকে কোনো ব্যাগ বা কোনো কিছু রাখার সরঞ্জাম নিয়ে মাছ ধোত্ মাছগুলো রাখার জন্য বলি হয়তো আমরা যখন হয়তো মাছ জাল ফেলি দিয়ে এসে পুকুরে আরাই এসে যখন সেই জালটিকে ফেলে দিই বা মাছ বাছতে বলি তখন তারা সেই মাছগুলি বেছে যেই মাছগুলি খাওয়ার নয় সেইগুলিকে পুকুরে ছেড়ে দেয় বা কোনো কিছু অন্য দ্রব্যগুলি পুকুরে ফেলে দেয় এই মাছগুলি বাছার জন্যে আমরা তাদেরকে আমাদের সঙ্গে সঙ্গে করে নিয়ে যাই যাতে করে তারা মাছগুলি বেছে বা গেঁড়ি জাতীয় কোনো কাঁকড়িয়া কিছু পড়লে তারা সেগুলা মাছ আলাদা করে বা গেঁড়ি কাঁকড়ি আলাদা করে রাখে নারীরা কেন সমুদ্রে মাছ ধরতে যায় কারণ নারীরা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের বংশ বিস্তারের জন্য কারণ ছেলেরা যদি অন্য কোনো কাজে যায় তখন নারীরা তাদের একটি নিজস্ব বিছোটো জাল নিয়ে তারা ছাঁকনি জাল নিয়ে সে সমুদ্দে মাছ ধরতে চলে যায় বা জ্ঞাতি জাল নিয়ে সমুদ্দে মাছ ধরতে যায় কারণ তারা রান্নার খাবারের জন্য স বংশ বিস্তারের জন্য তাদের মাছ ধরতে যায় মেয়েরা সাধারণত সমুদ্রে